জল পরিশোধিত এবং বিশুদ্ধ করার জন্য আমি ঘরোয়া পদ্ধতি যা ব্যবহার করি তা হল আগে যেমন ফিটকিরি ব্যবহার করা হত এখন দিন দিন দেশ উন্নত হচ্ছে তাই উন্নত হওয়ার ফলে তাই এখন ঘরোয়া পদ্ধতি আমি এবং সবাই ব্যবহার করে আমি যেটা ব্যবহার করি অ্যাকোয়াগার্ড ব্যবহার করি বাড়িতে ঘরোয়া পদ্ধতি এবং ব্লিচিং পাউডার কুঁয়ো থেকে জল তুলে কুঁয়ো থেকে জল তুলে তাই ব্লিচিং পাউডার মিশিয়ে তা ছেঁকে ছেঁকে সেটা পানীয় জল গ্রহণ শরীরে গ্রহণ করার মতো করে তুলি এবং তার সাথে সাথে ঘরোয়া পদ্ধতি আমি ফিল্টারও ব্যবহার করি ফিল্টার অ্যাকোয়াগার্ড ব্লিচিং পাউডার মিশিয়ে কুঁয়ো থেকে ঐসব ঘরোয়া পদ্ধতি আমি ব্যবহার করি